হুম কি কি ম্যাডাম কি করছেন হ্যাঁ ম্যাডাম তা স্কুলে কিরম পড়াশোনা হচ্ছে আমাদের স্কুলে হ্যাঁ আপনাদের স্কুল কাছাকাছি স্কুল না স্কুল যাচ্ছেন এই স্কুলের ছাত্র বা ছাত্রী ভালো আছে আপনাদের খুব ভালো এ করছে দেখাশোনা করছে হ্যাঁ তা আপনাদের স্কুলের মানে আর ক বছর আছে তারপর কি রিটায়ার্ড লাইফে আপনি কি করবেন কি নিয়ে থাকবেন তাহলে হ্যাঁ আমার আমারও তো হয়ে এসছে আমার তো হয়ে এলে হয়ে এলে আমি একটা ওই বাগানবাড়ি নিয়ে থাকবো ওই সময় কাটাবো ওই করবো বাগান করবো একটু গাছপালা লাগাব টুকটাক ঘরোয়া সবজি সবজি উঠবে ও নিয়ে কাজ সময় কাটাবো আর ওই হ্যাঁ সেই সময় পেলে তখন তো এখন তো আর সময় হয় না স্কুলে রিটায়ার হয়ে গেলে তখন আমরা তখন আপনারা বাড়ি যাওয়ার চেষ্টা করবো তারপরে এই তারপরে সময় তো ফ্রি এখন তো আর ফ্রি নেই এখন তো যা চলছে এই অনেক দূরে তো ইয়ে পড়েছে যে স্কুলটা আমার যেতে আসতে অনেক সময় হয়ে যায় আর তারপর